হ্যাঁ বলছি এটা কম্পিউটার শপ আচ্ছা আমার একটা মানে মানে ডেস্কটপ আছে তো ওটার একটা সিপিউর কিছু দিন ধরে একটু প্রবলেম হচ্ছে মানে চলছে না আর কি মানে আমার ছেলে যখন ছোটো ছিলো টয়লেট করোর জন্য ওটা ওটা ছুুরে ফছেলে দিয়েছিলাম যে টয়লেটার মধ্যে তারপর থেকেই একদম বন্ধ হয়ে গেছে আর আবার অনেক দিন না চলার জন্য একদমই আর মানে রেসপন্স করছে না কম্পিউটারে তো কী করা যায় একটু আমাকে যদি কিছু অ্যাডভাইস দেন

আচ্ছা আচ্ছা আপনি কাউকে কি পাঠাবেন না আমি ওটা নিয়ে যাবো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম আচ্ছা আমি আসলে প্রথমে যখন চালিয়েছিলাম তখন না চলছিলো না প্রথম থেকেই আমার মনে হয় তাহলে ভেতরেই ঢুকে গেছে আপনি সেই মতো ব্যবস্থা রাখুন আর সব বলছি আপনার শপটা কটা থেকে কটা অব্দি খোলা থাকে আমি কখন রাত আটটা অব্দি ঠিক আছে হ্যাঁ রাত আটটার দিকে আমি আপনার একবার রাত্রে আবার সাতটার দিকে আমি তো কাছ থেকে ফিরে একটু ফোন করে নেবো যদি থাকে আমি দিয়ে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা কতদিন লাগতে পারে মনে হয় আচ্ছা এছাড়া আমি না মনিিটারটাও অনেকদিন ধরে চালাইনি ও মানে বাকি সমস্ত কম্পিউটারের সে মানে সেটাই আমার অনেক দিন বসে আছে তো চালু করা যাবে মনে হচ্ছে আর কতো খরচ পড়তে পারে বলে আপনার ধারণা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আপনাকে ফোন করেই যাবো ঠিক আছে ঠিক আছে